ভারতের বাইরে সার্ফ করার জন্য আমার প্রিয় ধরনের তরঙ্গ হল সার্ফবোর্ড আমি কিছু বছর আগে মালদ্বীপ গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে সার্ফ করতে এবং সেখানে আমি ওই সার্ফবোর্ডটি নিয়ে গেছিলাম তারপরে যখন সমুদ্রের ঢেউ এসেছিলো তখন আমি সার্ফবোর্ডটিকে রেখে তার উপরে বসে সামনের দিকে কিছুটা চাপ দিয়েছিলাম এর ফলে ও উঠতে শুরু করেছিলো এবং আস্তে আস্তে আমি দাঁড়িয়ে সেই সার্ফবোর্ডটির উপরে পুরোপুরি দাঁড়াতে পারলাম এবং আমার হাতগুলি ছড়িয়ে দিলাম চারদিকে এবং আমি এই সার্ফ করার সময় অনেক আনন্দ উপভোগ করেছি কারণ আমার প্রথম সার্ফই ওই মালদ্বীপের ওই ওখানেই ছিল এবং আমার অভিজ্ঞতা সেখানকার খুবই সুন্দর যেহেতু আমার প্রথম সার্ফিং তাই অভিজ্ঞতা তো মজাদার হবেই সেখানে আমি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পেয়েছিলাম এবং আমি মাঝসমুদ্রে গিয়ে খুবই আনন্দ উপভোগ করার চেষ্টা করেছিলাম